হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ফাঁকা আছে ও হ্যাঁ যতই কম করো হাজার তিন একশো লাগবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সিমেন্ট লাগবে ধরে এখন এডুকেশনের দিক করে সমস্যা হ্যাঁ পঁয়ত্রিশ বস্তাই ধরুন আগে সব হ্যাঁ সময় হবে হ্যাঁ ও ওই দিনে না যায় তা পরের দিন যাবো আচ্ছা